বিবাহের মতো বড় অনুষ্ঠানের সময় প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয় সেই জন্য আমরা কী করি আমাদের আশেপাশে যে পুরসভা আছে সেখানে দরখাস্ত দিয়ে যত পরিমাণ জল আমাদের প্রয়োজন সেই হিসাবে গাড়ি পাঠিয়ে দেওয়ার একটা দরখাস্ত দিতে হয় আমাদেরকে সেই সেই অনুযায়ী ওরা অনুষ্ঠানের আগের দিন বা অনুষ্ঠানের দিন ওখান থেকে একটা দুটো যতটা দরখাস্ত দেওয়া আছে সেই ও সেই অনুযায়ী ওরা গাড়ি পাঠিয়ে দেয় তারপর খাবারের জলের জন্য আশেপাশের যে জলের কোম্পানিগুলো আছে সেখান থেকে কুড়ি লিটারের বড় বড় জারগুলো কিনে খাওয়ারের জলের ব্যবস্থা করা হয় তার সাথে জলের বোতলগুলো যেগুলো পাওয়া যায় বোতলগুলো কিনে আনা হয় তারপর বাসনপত্র রান্না করার জন্য যে জলের প্রয়োজন হয় যদি সেই পুরসভা দিয়ে পাঠানো গাড়ির জলেও যদি না হয় তাহলে আশেপাশের টিউবওয়েল বা এখন তো প্রত্যেকটা ঘরেই টাইম কল বসানো আছে সরকার থেকে বসিয়ে দিয়েছে তো সেই জলের ব্যবহার করা হয় বাসনপত্র ধোওয়ার জন্য আশেপাশের যে টিউবওয়েলগুলো আছে টিউবওয়েলগুলো থেকে জল এনে বাসনপত্র ধোওয়া হয় তো এইভাবেই জলের ব্যবস্থা করা হয়